আমি পাখি দেখার জন্য প্রথমে কোনো কিছু ইউজ ব্যবহার করতাম না আমি একবার জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম জঙ্গলে ঘুরতে গিয়ে অনেক পাখির ডাক শুনতে পেয়েছি কিন্তু খুব বেশি পাখি দেখতে পাইনি কারণ জঙ্গলে প্রচুর গাছপালা ছিল এবং অনেক দূরে দূরে পাখিদের ডাক শুনতে পাচ্ছিলাম অত দূর থেকে দেখা সম্ভব ছিল না আর জঙ্গলের ভিতরে যাওয়াটায় রিস্ক ছিল সেই সময় আমার একটা বান্ধবী পরামর্শ দিল যে তুই একটা ভালো ভালো দূরবীন কিনে কর তুই যেহেতু পাখি দেখতে পছন্দ করিস তাহলে তোর পক্ষে দূরবীনটাই ভালো হবে তার দূরবীনের দাম আমি শুনলাম শুনে বুঝলাম অনেক টাকা দাম মনটা অত টাকাটা খরচ করতে ইচ্ছা করছিল না কিন্তু শেষমেশ দোনামনা করতে করতে একটা দূরবীন কিনে ফেললাম এবং তার পরে নর্থ বেঙ্গলের জঙ্গলে ঘুরতে গেলাম এবং সেখানে গিয়ে দূরবীনের সাহায্যে আমি অনেক পাখি দেখতে পেলাম কারণ দূরবীনের কাজ হল দূরের জিনিসকে কাছে করে দেখানো তার ফলে আমার যা উপকার হল একটা পাখি অনেক দূরে বসে আছে আমি চোখে দূরবীন লাগিয়ে সেই পাখিটাকে দেখতে পেলাম এবং তাতে আমার মনে যে কী শান্তি হল আমি কী করে বলব সেই ভাষা আমি কাউকে কারো সাথে প্রকাশ করতে পারছি না তা দূরবীনটা কিনে আমার অনেক উপকার হয়েছে আমি বলব যারা আমার মতো পাখি প্রেমিক আছে তাদেরকে জঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য এবং খুব ভালোভাবে পাখি দেখার জন্য অবশ্যই দূরবীন কেনা উচিত হ্যাঁ একটু খরচ হয় তো বেশি হবে কিন্তু তাদের সেই খরচটা পাখি দেখার ইয়েতেই উঠে আসবে যদি সে আমার মতো পাখি প্রেমিক হয় আমার এইটুকুনিই বলার ছিল